হ্যাঁ বলুন হ্যাঁ আমি রানি অটোমোবাইল থেকেই বলছি বলুন তাও আপনার বাজেটটা কতো যদি আপনি বলতে পারেন নরমাল সাইকেল আমার কাছে অ্যাভেলেভেল আছে যদি নিতে চান দুই থেকে তিন হাজারের মধ্যে নরমাল সাইকেল আছে তো সেই সাইকেল নিতে গেলে আমার কাছে পাঁচ হাজার থেকে শুরু কী বলুন আর একবার বলুন গিয়ার দেওয়া সাইকেল আছে আমার কাছে সাড়ে ন হাজার সাড়ে ন হাজারে পেয়ে যাবেন আপনি যদি বেশি কম বাজেটে পেতে চান তাহলে আমার কাছে সেকেন্ড হ্যান্ড যে স্কুলের সাইকেল আছে আমার কাছে তো সেটা আপনি এক থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন তো দাদা ফোনে আর কী বলবো দাদা আপনি যদি আমার স্টোরে এক দিন আসেন তো ভালো ভালো অনেক রকমের সাইকেল আছে আপনি আসবেন অবশ্যই তো আমার কাছে নানান রকমের সাইকেল পাবেন তো দাম শুরু হবে এখানে ভালো সাইকেল নিতে গেলে দাম শুরু হবে ন হাজার থেকে এ পুরোপুরি দশ হাজার পর্যন্ত এই দশ হাজার সরি ভুল ভাল বলছি পুরোপুরি কুড়ি হাজার পর্যন্ত সাইকেল পাবেন

তো আপনি এক দিন দোকানে আসুন এসে দেখুন নানান ধকমের সাইকেল আছে আসুন দোকানে এসে দেখুন ঠিক আছে ঠিক আছে দাদা নমস্কার